আমি রান্না শুরু করার আগে সমস্ত উপাদান একত্রিত করে নিই অর্থাৎ যে রান্না করবো তার জন্য সবজি কাটা মশলা বাটা এমনকি যে সমস্ত প্রয়োজনীয় জিনিস যেমন জল নুন তেল বাকি সাম সমগ্র মশলাগুলো আমি আগে থেকে আমার কাছাকাছি রাখি যাতে রান্নার সময় কোনোরকম অসুবিধা না হয়